আমি যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়িতে এসেছি তখন আমার শ্বশুর শাশুড়ির বয়স্ক এখন আরও বয়স্ক চলা ফেরা করতে পারে না আমার স্বামীরা তিন ভাই এখন ওই দুই ভাই ওদের দেখা শোনা করে না আমি নিজের জেদ নিলাম যে আমিই দেখবো শ্বশুর শাশুড়িকে বললাম আমিই দেখাশোনা করবো আপনাদের সেবা শুশ্রূষা করবো বা আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনাদের সেবা শুশ্রূষা করবো তাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব মেয়ের মতন ভালোবাসে বা আমায় সেই কাজের জন্য খুব গর্বিত বা গর্ববোধ করি